নমস্কার দাদা আমি সুপর্ণা বলছিলাম আমি আপনি রাকেশদা বলছেন তো ও আচ্ছা হ্যাঁ বলুন বলছি যে আমাদের না পাঁচজন আছে যারা হচ্ছে যাবে একটু ঘুরতে যাবে তো তার জন্য ক্যাব বুক করার ছিল আর ক্যাব যে বুক করব তার জন্য পরিবার আমার বন্ধুবান্ধব সবাই একসঙ্গেই যাব তারাপীঠ যাওয়ার ইচ্ছা আছে তো আপনাকে কেমন কী দিতে হবে কেমন কী গাড়ি আপনি বুক করতে পারবেন সেটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো হ্যাঁ অবশ্যই বড় গাড়ি বড় গাড়ি লাগবে কারণ আমরা পাঁচজন যাব তো খুব রিল্যাক্সে আমরা যেতে চাই ঠেলাঠেলি করে যেতে পছন্দ করছি না সবাই মিলে একসঙ্গে যাব গিয়ে বন্ধুবান্ধবরা আছে সবাই মিলে বসব বসে সেখানে খাওয়া দাওয়া করব এমনকি পরিবারও আমার সেখানে থাকবে সবাই মিলে একসঙ্গে বসে গল্পগুজব করার পরে তার পরে আমরা সবাই মিলে সেখানে দর্শনীয় তারাপীঠ মন্দিরে ঘুরব ঘোরার পরে সেখানে খাওয়া দাওয়া করব আচ্ছা বলছি যে সেখানে কি কোনোভাবে জিপ পাওয়া যাবে মানে সেখানে যদি কোনো জায়গায় আমি ঘুরতে যাই এবং সেখান থেকে আমি যাব হচ্ছে সুন্দরবনে তারাপীঠে যাওয়ার পরে গাড়িটি আমাদের যাবে সুন্দরবন সুন্দরবন যাওয়ার পরে সেখানে আমি তো জঙ্গল দর্শন করতে চাই সেখানে জঙ্গলের জন্য কি কোনো আলাদাভাবে জিপ পাওয়া যাবে যদি জিপ পাওয়া যায় তাহলে খুবই ভালো হয় কারণ সেই জিপে করে আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের জায়গায় যেতে পারব পরিবার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে যেমন হাতি সাফারি করতে পারব সেরকম কি কোনো ব্যবস্থা আছে বলছি কেমন কী দাম পড়বে আমি যদি বুক করি ক্যাব তাহলে আপনাদের ওখানে কেমন কী দাম পড়বে যদি মনে করেন যে বেশি পড়বে তাহলে তো আমি অন্য গাড়ি বুক করে নিতে পারি আর যদি ভাবেন যে না বেশি দাম পড়বে না তাহলে কিন্তু অন্য গাড়ি আমি বকব না বুক করব না তাহলে আপনাকেই নেব কি রকম কী দাম পড়বে না দাদা অত আমি দিতে পারব না পাঁচ হাজার টাকা দাদা অনেক হয়ে যাচ্ছে পাঁচজন যাচ্ছি বেশিক্ষণের জন্যও নয় ঠিক আছে আমি যদি আপনি যদি বলেন তাহলে আমি বাদ দিচ্ছি সুন্দরবনটা বাদ দিচ্ছি তাহলে শুধু তারাপীঠে যেতেই কত টাকা পড়বে তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা তাও যদি একটু কম হতো খুব ভালো হতো দাদা কারণ অন্য একটা বুকে ভাড়া করেছিলাম সেখানে বলছিল যে তেমন কোনো টাকা অতটা বলছিল না কিন্তু যেহেতু আপনি আমার চেনা জানা তাই আপনার কথা আমার একটা বান্ধবী বলল তাই আপনাকেই আমি বুক করলাম আমার মনে হয় আপনি অবশ্যই ব্যাপারটা বুঝতে পারছেন এবং আপনি এই বিষয়টি অবশ্যই দেখবেন টাকাটা একটু যদি কম হতো খুবই ভালো হতো যদি আড়াই হাজার হতো পাঁচশো টাকাও যদি কম হতো তাহলে খুবই ভালো হতো হ্যাঁ দাদা প্লিজ একটু টাকাটা কম করার ব্যবস্থা করুন কারণ বুঝতেই তো পারছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমরা যাব পরের সপ্তাহে পাঁচ তারিখে পাঁচ তারিখে গিয়ে সেখানে আমরা থাকব এক দিন স্টে করব কিন্তু গাড়ি না থাকলেও হবে গাড়ি আপনি নিয়ে চলে আসবেন তারপরে আমরা যখন যাব তখন আপনার সেখানে গিয়ে আমি আবার আপনি আবার আমাদের আনতে চলে যাবেন এর জন্য কোনো অসুবিধা হবে না শুধু যাওয়া আর শুধু আসা তার জন্য আপনাকে বুকিং করা হচ্ছে আপনি যদি মনে করেন যে না করব না তাহলে ঠিক আছে অন্য তাহলে ভাড়া আমাদেরকে নিতে হবে বাধ্য হয়ে কারণ দেখুন কী করবেন আপনি